আমি একদিন রেল স্টেশনে যাওয়ার জন্য ঝাড়গ্রাম থেকে একটা ক্যাব বুক করেছিলাম সেই ঝাড়গ্রাম থেকে আমাকে গ্রামের ভিতর থেকে নিয়ে গিয়ে রেল স্টেশনে দিয়ে আসবে মেদিনীপুর রেল স্টেশনে ঝাড়গ্রাম থেকে ওই ক্যাবটা কে আমি সময় দিয়েছিলাম যে রবিবার সকাল দশটাতে সময় আসবে কি আমার ট্রেন ছিল দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে ওই ক্যাবটা যথারীতি দেরি করে আসলো আসলো কটায় না বারোটার সময় তাহলে তো আমি যেতে পারছিলাম না তার জন্য আমার ওই ট্রেনটা মিস হল তারপর আমি ওই যে ক্যাবের ড্রাইভার ছিল তাকে বললাম যেহেতু তুমি দেরি করে এসেছো সেহেতু তোমাকে আমি ভাড়া দেবো না ওই নিয়ে ঝামেলা হচ্ছিলো ভাড়া দিতে আমি অস্বীকার করছিলাম কিন্তু ওই ক্যাব মালিক বলছে আমাকে ভাড়া দিতে হবে অল্প হলেও আমি বললাম না দেবো না তোমার জন্যই তো আমার ট্রেনটা মিস হয়েছে তাহলে আমি ভাড়া দেবো কেন এটাই আমি অস্বীকার করলাম বিভিন্নভাবে তাকে সমস্যার সমাধান করতে চাইলাম বলি এবং তারপর ওই ভাড়া আমি কিছুতেই দেবো না এটাই আমি বারবার অস্বীকার করেই চলেছি